আমাদের কাছাকাছি বলতে গেলে গড়িয়াহাট নিউ মার্কেট যাদবপুর এগুলো বিখ্যাত গড়িয়াহাট যেরকম জামা কাপড় যেরকম সব থেকে বেশি সেখানে পাওয়া যায় শাড়ি শাড়ির খনি বলতে গেলে যেমন যাদবপুর সেখানে সব রকম জিনিসই পাওয়া যায় কিন্তু অনেক কম দামে এবং যেরকম গড়িয়াহাট বললাম গড়িয়াহাটে শাড়ির দাম অনেক কম এছাড়াও কুর্তি অনেক কিছুই পাওয়া যায় এছাড়াও নিউ মার্কেটে নিউ মার্কেটে জামাকাপড় তো পাওয়াই যায় মানে যত রকম স্টাইলিশ জামা কাপড় আছে সবই ওখানেই পাওয়া যায় নিউ মার্কেটের মধ্যে একটা জায়গা আছে ওখানে অনেক ধরনের বিদেশি খাবার থেকে শুরু করে আমাদের এখানকার যত রকমের খাবার আছে সেখানে পাওয়া যায় এছাড়া নিউ মার্কেটে সারি সারি ব্যাগের দোকান থেকে শুরু করে নানারকম কসমেটিক্স নানা ধরনের কানের সব রকমই ওখানে পাওয়া যায়